তো বলছি সেদিনে আমি এই যে যেদিনে আমার বাড়িতে কাজ করে গেলেন গত সোমবারে তো কাজটা যে করে গেলেন মনে হচ্ছে পাখার কানেকশানটা গণ্ডগোল হয়েছে আর লাইটের দুটো গণ্ডগোল হয়েছে হুম পাখাটা তো ঠিক একটা চলছেই না আর লাইট দুটো জ্বলছেও না কানেকশানের জানি না এই নাম্বারটাই ছিল ফোন করেছিলাম আমি তো আর নাম জিজ্ঞাসা করি না বাড়ির লোকে কথা ছিল হ্যাঁ বলুন গত সোমবারে হ্যাঁ বাস স্ট্যান্ডের পাশেই বাড়ি পাখাটা চলছে না একবারেই আর লাইট দুটো একটা দপ করে জ্বলে উঠেই নিভে গেল তারপর দেখছি আর কিছু হচ্ছে না কিন্তু নতুন লাইট লাগালাম যে ওয়্যারিংটা তো আপনাদেরকে দিয়েই করালাম আচ্ছা আর বাড়ি ঢোকার সামনে যে আলোটা ছিল বাড়িতে ঢোকার সামনেই যে আলোটা ছিল সে আলোটাও দেখছি জ্বলছে না বিরাট অসুবিধা হচ্ছে রাত্রিবেলা

ওইগুলো তো ঠিক করে দিয়ে যেতে হবে প্রচুর অসুবিধা হচ্ছে বাড়িতে বয়স্ক বাবা মা আছে হ্যাঁ আজকে বিকেলে বলতে একটু সন্ধ্যা করে আসুন আর না হলে কালকে সকালে আসুন আজকে আমরা এক জায়গায় এসেছি কিন্তু কদিনই ফোন করব করব করে করা হয়নি আর কি জানি না আপনি তো এই বললেন যে আপনার কর্মচারী দিয়েই কাজ করেছেন ভুল হয়েছে তাহলে এবারে আপনি যা ভালো বুঝবেন করবেন এটা তো আপনারই দায়িত্ব তাহলে যদি কর্মচারী ভালো করতে পারে পাঠাবেন না হলে নিজে আসবেন ঠিক আছে রাখছি তাহলে